আমরা দেখতে পাই যে অনেকগুলো ছবি আঁকার ছবি অন্য কেউ এঁকেছে সেটাকে দেখি অপরে দেখি সে নিজের নাম করে সে ছবিগুলোকে হ নিয়ে কোথাও কোনো প্রদর্শনীতে চালিয়ে দিচ্ছে বা ফেসবুকে আপলোড করছে তার নিজের নাম করে আসলে সে কিন্তু সেটা আঁকে নি অন্য কেউ সেটা এঁকেছে কিন্তু সেটাকে সে নিজের নাম করে চালিয়ে দিচ্ছে একটা ফেক ই করে ফেক করেগা তার এখানে একজন যে এটা এঁকেছে তার ক তার কতক্ষণ পারিশ্রমিক লে পারিশ্রম লেগেছে তার সে তার পিছনে কতো সময়ই সে ব্যয় করেছে সে তো নিজের তার নামটা সেখানে না ই করতে প্রকাশ করতে পারলো না অপরে সে সেটাকে ওপরে সেটাকে নিজের নাম করে সেটাকে ব্যবহার করে সে নিজের অ শেষ আঁকার এটাকে সোম সেই আঁকার এটাকে সকলের কাছে প্রদর্শন করলো যাতে সে যেন সেটা এঁকেছে মানে এক ধরনের এটা বলতে গেলে সেটা এক রকম চুরি করা বোঝায় আইনের দিক দিয়ে ধরতে গেলে সেটা এক যথেষ্ট হচ্ছে খারাপ কাজ আমরা এই নিয়ে আমি এক সময় দেখেছি আমার একটা আঁকা আমি যেটা আমি খুব সুন্দর এঁকেছিলাম কলেজে আমি সেটাকে সাবমিট করেছিলাম সেটা অন্য কোনো বন্ধু সেটাকে নিজের নাম করে তারা সে নিজে সেটাকেও ই করে কলেজ ম্যাগাজিনে কলেজ ম্যাগাজিনে সেটাকে ও ই করেছিলো সাবমিট করেছিলো সেটার জন্য আমি একবার আইনের সাগ আইন আইনের কাছে গিয়েছিলাম পুলিশের কাছে গিয়েছিলাম সেটা নিয়ে জানানো হয়েচিলো জানিয়ে সেটাকে সেটাকে আমি জানিয়েছিলাম তখন পুলিশ সেই জিনিসটাকে নিয়ে স্টেপও নিয়েছিলো তারপর এখন দেখা যায় অনেক রকম লোগো অন্যের লোগো সে অন্যায়ভাবে ব্যবহার করছে এটাই জানতে চাই বলতে চাই